হ্যাঁ আমি বলতে পারি আমাদের গ্রামের মহিলারা কীভাবে একাতিত্ব হয়ে মশলা গুঁড়ো করতে যায় ধরুন কোনো জমিতে আমাদের গ্রামের কিছু মহিলা বা অনেকই মহিলা কিছু চাষ করে চাষ করে বলতে লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো সেই হলুদ গুঁড়ো ধরুন লঙ্কা গুঁড়ো চাষ করেছে সে লঙ্কা গুঁড়ো চাষ করার ফলে সে লঙ্কা গুঁড়োগুলো মশলাতে পরিণত করতে হবে বা মরিচের গুঁড়ো সেইগুলো তাই আমাদের গ্রামের মহিলারা একাতিত্ব বা একত্রিত হয়ে সে কোন একটা কোম্পানি বা ফ্যাক্টারিতে গিয়ে সবাই মিলে একসাথে গিয়ে সেখানে কাজ করে সেখানে গিয়ে মশলাগুলো লঙ্কা গুঁড়ো গোটা গোটা লঙ্কাগুলো সেই মেশিনে দিয়ে দেয় যাতে সেই মেশিন থেকে একবারে তৈরি হয়ে মশলা তৈরি হয়ে বেরিয়ে আসি যেটা রান্নার কাজে লাগে এবং রান্না খেতেও সুস্বাদু হয় যেমন ধরুন হলুদ গুঁড়ো জমিতে লাগানো আছে সে হলুদ গুঁড়ো হলুদগুলো নিয়ে গিয়ে সেখানে গুঁড়োতে পরিণত করেছে ম্যাশিনের দ্বারা তাই সবাই মিলে একত্রিত হয়ে একসাথে সবাই কাজ করে এটাই হচ্ছে মূল বিষয়